আমি আসানসোলের গোবিন্দ কিচেন থেকে একটি গ্যাস ওভেন নিয়েছিলাম গ্যাস ওভেনটা খুব খারাপ ছিল দেখতেও আবার কাঁচ ভাঙা ছিল ওর আর খুব নোংরাও ছিল আর ওর দাম আমার হিসাব থেকে খুব বেশিও দাম দাম বেশি ছিল তো আমির আমার মনে হচ্ছে যে আমি গ্যাসটা নিয়ে ঠকে গেলাম